এইখানে আমাদের শিল্পকর্মগুলি কিনতে বা বিক্রি করার মতো জায়গা প্রচুর হচ্ছে বা হয়েছে যেমন বিভিন্ন নামে আমরা দেখতে পাই অন্যহাট তারপরে আসানসোল হাট নানারকম হাটের নাম দিয়ে বিভিন্ন জায়গায় এই সমস্ত শিল্পকর্মগুলি আমরা কেনাবেচা হয় বা কেনাবেচা আমরা করতে পারি এছাড়াও অনলাইন প্লাটফর্ম তো আছেই কিন্তু এইগুলো বেশি আরও চল দেখা যাচ্ছে কারণ বিশেষ করে মহিলারা তারা একটু বেরোতে চায় বাইরে বেরিয়ে একটু বাজার করলে তাদের সময়টা ভালো কাটে বা বিভিন্ন লোকের সাথে দেখা সাক্ষাৎ হয় বলে এই হাটগুলোর কিন্তু প্রচলনটা আমাদের এইখানে অনেক বেশি এবং সেখানেই এই শিল্পকর্মগুলি বেশি কেনাবেচা হয় এটাই আমরা দেখতে পাই